হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ ফুল তো পাওয়া যাবে আপনার কী ফুল লাগবে বলুন হ্যাঁ বিয়ে বাড়িতে ফুল লাগবে রজনীগন্ধা লাগবে কি হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে তো হঁ গাঁদা ফুল ও পাওয়া যাবে হ্যাঁ মালাও রজনীগন্ধার পাওয়া যাচ্ছে এখানে সব রকমই আছে হ্যাঁ পাটাশিও আছে ওর দাম দেড়শো টাকা দাম আছে হ্যাঁ চেইনও আছে ওটা একটু দাম একটু বেশি পড়বে চেইনের দাম তিনশো টাকার মতো পড়বে গাঁদা ফুলের চেইনের ওই ষাট সত্তর টাকা করে পড়বে আর কি হ্যাঁ অর্ডার দেন কটা কী লাগবে না লাগবে আমি লিখেছি লিখে নিই খাতায় আচ্ছা বলে যান আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে আমি সব লিখে নিলাম ঠিক আছে